হ্যাঁ আমি একদিন আমার ফ্ল্যাটের জানলার দ্বারে বসে বসে আমার ব্যক্তিগত কিছু কাজ করছিলাম এবং মনে তখন হঠাৎ জানলার বাইরে চোখ পড়ে আমার তখন আমি দেখি যে একটা পাখি জানলার ধারে বসে আছে আমি পাখিটাকে প্রথমে চিনতে পারিনি তারপর পরে ফোনে সার্চ করে দেখি যে ওই পাখিটা আমার চেনা এবং পাখিটার সম্বন্ধে আগে থেকে কিছু জানতাম এবং পাখিটার আচার আসারণও আগে আমি অনেকবার লক্ষ্য করেছি পাখিটার নাম ছিল চড়াই পাখি পরে এই পাখিটার বিষয় নিয়ে বা তার আচার আচরণের বিষয় সম্বন্ধে আমার পরিবারকে বলেছি এই পাখিটার কথাগুলো শুনে আমার পরিবার খুব আনন্দ পেয়েছে এবং আমি সম্বন্ধে আর পাখির তত্ত্ব আমাকে দিয়েছে এছাড়া আমি একদিন রাতে ডিনার করতে পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার সময় অর্থাৎ দেখি রাস্তার ধারে একটা গাছে একটা পাখি বসে আছে প্রথমে তাকে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তারপর অনেক সময় মনে করি দেখার চেষ্টা করি দেখার পর আমি বুঝতে পারি ওটা একটা সাদা রঙের লক্ষ্মী প্যাঁচা তারপর আমি সবাইকে দেখালাম যে ওই দেখ একটা গাছে অনেক বড়ো লক্ষ্মী প্যাঁচা দেখা যাচ্ছে তারপর আমার বড়ো মেয়ে লক্ষ্মী প্যাঁচাটাকে দেখে সঙ্গে সঙ্গে ফোন বের করে ফটো তুলতে লাগলো এবং সেই লক্ষ্মী প্যাঁচাটাকে নিয়ে আমাদের মধ্যে পরে অনেক গল্প হয়